হ্যাঁ আমার প্রিয় ক্লাসিক বই আছে যেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে বইটি আমি আমাদের বাজারে সরস্বতী বুক স্টলে অর্ডার করেছিলাম ও এক সপ্তাহ পরে বইটি আমি হাতে পেয়েছি গাম